হ্যাঁ অবশ্যই রান্নাঘরের যেসব বাসনপত্র হাঁড়ি কড়া যেগুলো আছে সেগুলো রান্নার কাজে ব্যবহৃত হয় সেগুলো হলো যেমন আছে একটা হাঁড়ি ভাতের হাঁড়ি ভাতের হাঁড়ি যেগুলো হয় গোল ঢাকনা লাগানো গোল ঢাকনা লাগানো হয় তরকারিগুলো হয় একটু চ্যাপ্টা টাইপের কড়াও আছে কড়াগুলো আছে যেমন ধরুন দুটো ডাং আছে সে সেগুলো দুটো ডাং আছে ধরার জন্য এর বাসন আছে গ্লাস আছে বাটি আছে জগ আছে যেগুলো আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় সেগুলো রান্নাঘরে থাকে আর কি সেগুলো আমরা ব্যবহার করি সেগুলো যেসব আছে চামচ আছে ঝাল হলদির কৌটো আছে রান্নাঘরের কাজে যেই সবগুলো আর ব্যবহার করি আর কি হাতা আছে খুন্তি আছে ডেকচি আছে যা যাতে আমরা ভাত রান্না করে ফ্যান গালাই আর কি আর যেটা আছে চামচ তরকারি নাড়ার জন্য কাজে লাগে কড়াই কোনো ভাজাভুজি মাছ ভাজা ডিম ভাজা আলু ভাজা কড়াইতে আমরা রান্না ওই ভাজা টাজা করি আর তরকারি যেটা আছে তরকারি রান্না করি আমরা যেমন আছে বাসন বাসনটা বাসন থেকে বাসন দিয়ে আমরা ভাত খাই বাটিতে আমরা তরকারি খাই আর যেসব ডেকচিগুলো আছে বা এমনি যেসব ডেকচিগুলো আছে ওগুলো যখন বেশি বেশি কোনো কিছু হয় তরকারি সেগুলো ওতে ঢেলে রাখি এইসব আর কি আর যেসব আছে কৌটো আছে ঝাল হলদি রাখার কৌটো আছে আর মশলা রাখার কৌটো আছে মিক্সার আছে নুন আছে যেসব আমরা রান্নার কাজে ব্যবহার করি আর কি এগুলোই আর কিছু নয়